আমাদের পরিবারে সাংস্কৃতিক ঐতিহ্য বলতে আমার শ্বশুরমশাই পেশায় ছিলেন শিক্ষক তো শিক্ষক যেহেতু তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তো ওইদিনে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আমাদের বাড়িতে আনা হয় সেই ছবিকে মাল্যদান করা হয় প্রথমে তো আমাদের শ্বশুরমশাই রবীন্দ্রনাথ ঠাকুরের সম্মন্ধে অনেক কিছুই কথা বলেন যেগুলো আমাদের এবং আমাদের সন্তানদের ক্ষেত্রে ভীষন উৎসাহ দান করে এবং সেখানে আমার সন্তানও আনন্দ পেয়ে সেখানে আবৃত্তি করেন আমরাও রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু কথা বলি এবং এবং আমরা হচ্ছে যে সমস্ত বিবাহতে পালন করি উৎসবগুলো সেগুলো হচ্ছে গান গান নাচ আমি ভীষন গান করতে ভালোবাসি সেখানে গান করি